আমার খাবার তৈরি করার পর যদি সেই খাবার কারোর ভালো লাগে তখন সে যদি বলে যে তোমার খাবারটা খুব ভালো হয়েছে তখন আমি তাকে প্রথমেই বলি তুমি এটা শিখতে চাও সে যদি খুব আগ্রহ হয় এবং শিখতে চায় তখন আমি তাকে শেখাই যেমন ধরুন আমার একবার হাতে চিকেন কারি খেয়ে আমারই এক মামাতো ভাইয়ের খুব ভালো লেগেছিল সে তখন বলেছিল দিদি তুই এটা কীভাবে রান্না করেছিস আমি তখন তাকে বললাম তুই কি শিখবি সে তখন বলল হ্যাঁ শিখবো আমি তখন তাকে বললাম দেখ প্রথমে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসবি সেই মাংসটা ভালোভাবে ধুবি তারপরে সেটায় নুন হলুদ লঙ্কার একটু হালকা গুঁড়ো টক দই আর সরষের তেল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিবি প্রথমে তারপর সেটাকে ফ্রিজে দিয়ে দিবি প্রায় এক ঘণ্টা ফ্রিজে রেখে দিবি তারপর ওই মাংসটা তৈরি করার জন্য কিছু মসলা তো আমাদের দরকার সেই মশলার মধ্যে ধর পেয়াঁজ আদা রসুন এগুলো সব নিবি পেয়াঁজ আদা রসুন টম্যাটো কাঁচা লঙ্কা তারপরে কারিপাতা দুটো একটা দিবি আর এলাচ লবঙ্গ দারচিনি এসব নিবি অল্প একটু চিনি নিবি তারপরে কড়াইটা ভালো করে গরম করবি প্রথমে গ্যাসটা জ্বেলে কড়াইটা ভালো করে গরম করে তারপর পরিমাণ মতো সেখানে সরষার তেল দিবি তারপর আস্তে আস্তে মসলাগুলো একে একে ছাড়বি চিনি দিবি অল্প জাস্ট রঙ্গের জন্য তারপর লঙ্কা পেয়াঁজ টম্যাটো তেজপাতা একসাথে দিবি তারপরে একে একে করে আদা রসুন একটা একটা মশলা ছেড়ে দিবি তারপর হলুদ লঙ্কা জিরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু পরিমাণমতো দিবি তারপর সেটাকে ভালো করে কষিয়ে নিবি কষিয়ে নেওয়ার পর তারপর মশলাটা যখন কষা হয়ে যাবে তারপরে ওই মাংসটা ওতে ঢেলে দিবি আর যদি তোর মনে হয় যে তুই দু চার খাদি আলু খাবি তখন সে আলুটা ভেজে পাশে রাখবি সে আলুটা তারপর তার মধ্যে দিবি দিয়ে ভালো করে নাড়বি ভালো করে কষাবি মাংসটাকে একবার করে ঢাকা দিবি একবার করে খুলবি কষিয়েই যাবি যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ তুই কষিয়েই যাবি কষানো কিন্তু শেষ করবি না ভাই তারপর সে তখন বলল যে দিদি তারপর কি করবো কষা যদি হয়ে যায় তখন তুই একটু সামান্য পরিমানে জল দিবি সেই জল দেওয়ার পর মাংসটা একটু হালকা ঢাকা দিবি একেবারে পুরোপুরি ঢাকা দিস না হাফ খোলা থাকবে হাফ ঢাকা দেওয়া থাকবে তারপর দেখ প্রায় একঘন্টা যাবত ওই কাজটা করলে মাংসটা রেডি হয়ে যাবে তখন খেয়ে দেখবি অরিজিনাল আমার মতনই তুই মাংস রান্না করতে শিখেছিস তারপর ওটা তুই টেবিলে নিয়ে যাবি তারপর তোর মা বাবা সবাইকে পরিবেশন করবি দেখবি সবাই তোর রান্নাটাও খুব ভালো বলবে আবার আমি একবার রান্না করেছিলাম রাইস সেই রাইসটা খেয়ে খুব ভালো লাগছিল সবাই বলছিল একদিন আমার পাড়ার কাকিমা বলছিল যে বৌমা তোমার হাতের রাইসটা খুব ভালো তখন আমি কাকিমাকে বললাম আপনি কি শিখতে চান শুধু ভালো বললে তো হবে না তখন সেই রাইসটার জন্য কাকিমাকে বললাম ভালো রাইসের চাল কিনে আনবেন সেই চালটাকে একটু ভালো করে ধুয়ে হালকা সিদ্ধ করবেন তারপর সেই চালটাকে ছেঁকে রাখবেন যাতে না জড়িয়ে যায় বা বেশি সিদ্ধ হয়ে যায় ওর জন্য একটু ঘি লাগবে এলাচ লবঙ্গ দারচিনি জায়িত্রি কাজু কিচমিচ এইসব লাগবে তখন কাকিমা বলল ঠিক আছে আমি শিখবো দিয়ে কাকিমা একদিন আমাকে ডাকল তারপর তাকে শিখাতে গেলাম শিখাতে গিয়ে দেখলাম যে কাকিমা আস্তে আস্তে আমি যাই বলছি তাই করছে আস্তে আস্তে কাকিমাও শিখল খুব ভালো লাগলো কাকিমার রান্নাটাও খুব ভালো লাগলো এইভাবেই আমি একের পর এক রান্না যে যা যদি বলে আমাকে এটা ভালো হয়েছে তখন আমি তাকে শেখানোর চেষ্টা করি তার যদি আগ্রহ থাকে তবেই সে কিন্তু শিখতে পারবে নাহলে বিনা আগ্রহতে কেউ কাউকে শেখাতে পারবে না এটা ভাবতে হবে যদি আগ্রহ থাকে আমি অবশ্যই তাকে শিখিয়ে দেবো হাতে নাতে করে